গলা ব্যথা নিরাময়ের জন্য আমার গ্রামের জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার বাসক পাতার গরম জল ভোরবেলা সকালবেলা ঘুম থেকে ওঠার পর খেলে খুব উপকার হয় এছাড়াও যদি গলায় মাফলার বা টুপি জড়িয়ে শোয়া হয় তাতেও গলা ব্যথা কমে এছাড়া রু কাঁচা রসুন খেলেও গলার ব্যথা কমে এবং গরম জলের ভাপ নিলে ও গরম জলে সেঁক নিলে অথবা বালি গরম করে কানে ও গলায় সেঁক নিলে খুব গলা ব্যথা নিরাময়ের প্রতিকার হয়